হ্যাঁ আমি অবশ্যই বিদ্যুৎ এর কিছু বিপদ সম্পর্কে সচেতন বলতে পারেন অনেক কিছু বিপদ সম্পর্কেই সচেতন যদি জানতে চান তাহলে প্রথমেই বলি ভেজা হাতে বা খালি পায়ে কখনই বৈদ্যুতিক কিছু স্পর্শ করা উচিত না এমন কোনো বৈদ্যুতিক যন্ত্র কখনোই স্নান করার জায়গা বা বেসিনে যেখানে জল খুলে হাতটা ধুই আমরা সেই সব জায়গায় ফেলে রাখা উচিত নয় কারণ জলের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়ে সেই বিদ্যুৎ আমাদের শরীরে লেগে আমাদের শরীরকে আঘাত করতে পারে বাচ্চাদের আশেপাশে কখনই কোন বৈদ্যুতিক যন্ত্র অযত্নে রাখা উচিত নয় যেমন সমস্ত বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চুল সোজা করবার চুল শোকাবার বা দাড়ি কাটবার বা আরও এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস সেগুলো সবসময় বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে রাখা উচিত ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহারের সময় পায়ে রবারের চটি পড়তে হবে এবং হাত সব সময় শুকনো রাখা উচিত টিভির বিদ্যুৎ প্রবাহ তে মানে টিভিতে বিদ্যুৎ প্রবাহ চালু করবার সময় সবসময় টিভির চালু করবার বোতাম বন্ধ রাখা উচিত বিদ্যুৎ স্যুইচ বোর্ডে যখনই বিদ্যুৎ প্রবাহ চালু করা হবে বা খোলা হবে সবসময় সেইখানে যোগা সংযোগ মানে বন্ধ এবং খুলে রাখা দরকার চালু বৈদ্যুতিক সরঞ্জাম থেকে বাচ্চাদের বা ছোটোদের দূরে রাখতে হবে কোথাও রাস্তাঘাটে যদি দেখা যায় যে তার পড়ে আছে তাহলে সবসময় সেইগুলোকে এড়িয়ে চলা উচিত কারণ সেই ছেঁড়া তারে বা কাটা তারেও অনেক সময় বিদ্যুৎ প্রবাহ থাকে এবং যা থেকে রাস্তাঘাটে আমরা বিপদে পড়তে পারি এছাড়া আরও অনেক কিছুই হয় এগুলি আমার কিছুগুলো মতামত